আমাদের কৃষি প্রধান দেশ আমাদের এখানে কৃষিকাজকেই প্রধান জীবিকা হিসাবে বেছে নেওয়া হয় কিন্তু আমার বাবা যে কৃষিকাজ করে বলেই যে আমি কৃষিকাজ করবো সেটা কিন্তু নয় এখানে চেষ্টা করে গেছে যে যে কৃষক তিনি চাষবাস করে সারা জীবন তার কাটিয়ে গেছেন এবং তার ছেলেকেও তিনি মানুষ করেছেন কিন্তু তিনি ভেবেছেন যে আমার ছেলে অন্তত চাষবাস নাই করুক অন্তত অন্য কিছু একটা চাকরি করুক সে সরকারি হোক বেসরকারি হোক তাই তার অনেক বাবা মাও সেই কাজে কিন্তু সফল হয়েছেন তারা কিন্তু সেইখানে তার ছেলেমেয়েদের চাষবাস না করিয়ে তারা কিন্তু কোনো কিছু ডাক্তারি বলুন বা যে কোনো সরকারি চাকরিতেও নিযুক্ত করেছেন তারা চাষবাস না করলেও চাষবাস সম্বন্ধে তাদের কিন্তু ধারণা একটা রয়েছে তাদের বাবা মা যেহেতু ছোটো থেকে চাষবাস করতে দেখা গিয়েছে সেহেতু তারা চাষবাস সম্পর্কেও অনেক কিছু বিভিন্ন ধারণা তারা দিতে পারে চাষের বিরুদ্ধে আমি বলতে পারি চাষ হল একধরনের এমন একটি জিনিস যে চাষবাস না করলে কোনো মানুষটি কিন্তু কোনো অন্ন জুটবে না কোনো মানুষই কিন্তু কোনো খাবার খেতে পারবে না কারণ তারা যে চাষবাস না করলে চাষবাস থেকে উৎপন্ন ফসল শহরে বলুন গ্রামে বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু সবজি ফসল শস্য সব কিছু কিন্তু চাষবাসের ওপরেই নির্ভর করে চাষবাস থেকে প্রচুর পরিমাণে টাকাও রোজগার হয় যেমন আলু চাষ করে এক একটা পরিবার প্রচুর টাকা রোজগার করে কিন্তু সেখান থেকে সে তার ছেলেকে মানুষ করে এবং পরিবারও চালায় চালাতে সাহায্য করে তাই চাষবাস কৃষকদের গুরুত্ব চাষবাসে অসীম তাই চাষবাসে কৃষকদের গুরুত্বের কথা বলা অপরিসীম